বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন

স্বাধীনতা দিবসে যেটা করা হয় বাচ্চাদের একসাথে ডাকা হবে ডেকে পতাকা তোলা হবে খাওয়া দাওয়া করানো হবে তবুও কিরকম দুই একটা প্রসেস বলুন

হ্যাঁ ওটা তো ভালো জিনিস পাবে ওর মধ্যে আরেকটা জিনিস করতে হবে পতাকা তোলার পরে স্বাধীনতার যে গান ওইটা তো করতেই হবে নাহলে স্বাধীনতা দিবস ঠিক পালন হবে না